পশ্চিমবঙ্গের কিছু জনপ্রিয় সৈকত হল দীঘা মন্দারমণি মন্দারমণি বকখালি গঙ্গাসাগর যেগুলো পর্যটকেরা সাঁতার কাটতে পারে দীঘা মন্দারমণি বকখালিতে সবাই ঘুরতে যায় সূর্য স্নান করতে গঙ্গা সাগরে যায় ভোর থেকে ট্রেন বাস ট্যাক্সিতে করে সবাই যায়